হ্যাঁ আপনি কি ডক্টর রয় বলছেন বলছি ম্যাডাম কদিন ধরে আমার খুব পেটে যন্তণা করছে একটু গা বমি ভাব আসছে তা আমি একটু ব্লাড টেস্টও করেছি রক্ত পরীক্ষা তো দেখছি যে আমার বিলিরুবিনটা একটু বেড়েছে মানে একটু জন্ডিসের লক্ষণ তা আমি বলতে চাইছি ম্যাডাম আপনি কোন হসপিটালে বসেন ম্যাডাম ও আপনি কী কী বার বসেন

ও বেশ ঠিক আছে ম্যাডাম ঠিক আছে তো আপনাকে কি নাম লেখাতে হয় আগে করে

বেশ বলছি তাহলে ম্যাডাম এখন আপাতত আমি তো নয় আপনি তো গেলে ওষুধ লিখবেন এখন আপাতত আমি কি সব খাবার কি খেতে পারি

ও হুম হুম হুম

বেশ ঠিক আছে আচ্ছা ম্যাডাম বলছি কি বলে আচ্ছা তেল ঝাল মশলা খুব একটা খাবো না না আর ঘরে মাছ মাংস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ম্যাডাম আর একটা কথা বলছিলাম ও বলছি তাহলে আপনি সূর্য হাসপাতালে তাহলে আমি কি কাল কালকে গেলে আপনাকে পাবো কালকে তো রবি রবিবার বেশ ঠিক আছে ম্যাডাম আর ম্যাডাম আমি তো অসুস্থ নাম লেখাতে পারবো না তো যদি আমার পরিবর্তে বাড়ির লোক যায় অসুবিধা আছে ঠিক আছে আর আপনি ঠিক আছে আর আপনার ফিজ পাঁচশো টাকা বেশ যদি কোনো টেস্ট করতে হয় বা ওষুধপত্র কিনতে হয় আপনার দোকানে পাওয়া যায় তো

বেশ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে ম্যাডাম এটা কোনো ভয়ের কোনো কারণ নেই তো মানে আমি তো খুব চিন্তায় আছি

বেশ ঠিক আছে ম্যাডাম ঠিক আছে বেশ তাহলে ম্যাডাম কালকে আমি সকাল এগারোটার মধ্যে তাহলে যাব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নামটা সকালে গিয়ে লিখিয়ে আসবো ঠিক ঠিক আছে ম্যাডাম ঠিক আছে বেশ বেশ ঠিক আছে ম্যাডাম ঠিক আছে ঠিক আছে বেশ বেশ রাখছি ম্যাডাম হ্যাঁ হুম